খেলাধুলো এই শব্দটার সাথে মানুষ আজ অনেক দিন ধরে জড়িত খেলাধুলা মানুষের জীবনের এমন একটা অঙ্গ হিসাবে তৈরি হয়েছে যেটা ছাড়া কো কোনো মানুষই ঠিকভাবে থাকতে পারে না আজ খেলাধুলা না থাকলে মানুষের দৈনন্দিন জীবনের ব্যস্ততার সময়ে নিজেকে শান্তি রাখার জন্য আর অন্য কোনো পচ পথ বাছতে পারতো না তাই খেলাধুলা মানুষের জীবনে বিবেচিত করা আজ খেলাধুলার মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা আমরা খেলে থাকি খেলাধুলার মধ্যে প্রথমেই বলা যেতে পারে যে খেলা সেটা হচ্ছে বাঙালিদের সবচেয়ে প্রিয় ফুটবল খেলা এই ফুটবল খেলা বাঙালিদের কাছে একটি অমূল্য এবং প্রধান খেলা হিসেবে বিবেচিত করা হয় বাঙালিদের ফুটবল খেলাতে যেমনি সবার প্রিয় দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এরা আজ প্রাচীন যুগ থেকে বাঙালিদের জীবনে একটি পরিচিত ফুটবল দল হিসাবে বিবেচিত এবং ফুটবল খেলা আজ প্রত্যেক বাঙালির কাছে একটি আনন্দ দিয়ে থাকে খেলাধুলা করলে মানুষের শরীর ভালো থাকে শরীরে অনেক বেশি কাজ করার ক্ষমতা বাড়ে এনার্জি পাওয়া যায় তাই খেলাধুলা আমার মনে হয় আজকালকার দিনেও খুবই একটা প্রয়োজনীয় জিনিস